প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের চাকরির সুবিধা বাড়িয়ে চলেছে যেমন আগে মানুষকে কোনো জায়গায় কাজকর্ম করতে যেতে হতো কিন্তু এখন মানুষ বাড়িতে বসেই অনলাইনেতে কাজকর্ম করে চলেছে আবার আগে যেমন মানুষকে কোনো না কোনো দোকানে গিয়ে খাবার কিনতে হতো কিন্তু এখন মানুষ বাড়িতে বসে অনলাইনে জোমেটো অথবা স্যুইগি নামক অ্যাপ থেকে খাবার অর্ডার করছে এবং সেই খাবার কোনো না কোনো লোক এনে দিচ্ছে সেই খাবার এনে দেওয়ার জন্য তাদেরকে সেই কোম্পানি মানে জোমেটো অথবা স্যুইগি থেকে টাকা দিচ্ছে আর সেই টাকার টাকা থেকে তারা চাকরির সুবিধাও গ্রহণ করছে এবং এইভাবেই প্রযুক্তির হিসাবে মা মানুষ চাকরির সুবিধা গ্রহণ করে চলেছে